আমার জীবিকা বিদ্যুৎ চলে গেলে খুবই অসুবিধে হয় কারণ আমি মেশিনে কাজ করি মোটর চলে তো মোটর তো আর হাতে চালানো যায় না বিদ্যুৎ ছাড়া তাই বিদ্যুৎ চলে গেলে খুবই আমাদের কষ্টয় পড়তে হয় অনেক কিছু কাজকর্ম করতে পারছি না ইনকাম অনেকটা পিছিয়ে পড়ে সংসার চালানো একটু খুব অসুবিধের মধ্যে হয়ে যায় বিদ্যুতের উপর পুরোটাই আমার জীবিকা নির্ভর করে তবে আমি সেভাবে ইনভার্টার কেনার মতন ক্ষমতা করতে পারি না একটি ইনভার্টার কিনে মেশিন চালাবো

বিদ্যুতের উপরে নির্ভর ইনভার্টার আমি তো কিনতে পারছি না তার বিকল্প কিছু চার্জার লাইট কিনেছি যতটুকু এই হাতের কাজ করতে পারে মেশিন ছাড়া কিছু কাজ এগিয়ে রাখি আবার বিদ্যুতের অপেক্ষায় থাকি তাই বিদ্যুৎ না থাকায় খুবই কষ্টকর হয়ে পড়ে এবং এই চার্জার লাইটেও বেশিক্ষণ করা যায় না খুবই গরম ঘাম ছোটে তখন আবার অফ করে একটু ফাঁকা জায়গায় একটু আলো বাতাসের দিকে ছুটতে হয় এখন বিদ্যুৎ সব সময়তেই চাই বিদ্যুৎ না হলে পরে কোনও কিছু করা যায় না না শোওয়া যায় না খাওয়া যায় প্রথমে তো জীবিকা তো করাই যায় না তাই সরকারের ওপর একটু আমার অভিনন্দন যেন বিদ্যুৎটা সরবরাহ একটু ভালোভাবে

তবে আমরা একটু সু সুস্থভাবে আনন্দ ভাবে সংসারটাও চালিয়ে নিতে পারবো তাই বিদ্যুৎ খুবই প্রয়োজনীয় বিদ্যুতের জন্য

অনেকটাই এগিয়ে থাকি কিন্তু বিদ্যুৎ না থাকলে পরে আমরা অনেকই পিছিয়ে যাবো

পাখা লায় বলুন লাইট বলুন রাত্তিরে তো এই গরমের সময় পাখা না হলে পরে না বিদ্যুৎ থাকলে পরে মোটেই রাত কাটানো যায় নে কত কষ্ট হয় রাত রাত্রে গভীর রাত্রে লাইট চলে গেলে পরে কারেন্ট চ বিদ্যুৎ চলে গেলে পরে বাচ্চা কাচ্চা নিয়ে কত কষ্টর মধ্যে পড়তে হয় তাই অনুরোধও করছি বিদ্যুৎটা একটু ভালোভাবে

রাস্তায় চলতে গেলে

খোপ থাকে অন্ধকারে এগুলোকেও খুব রিস্ক পড়ে যায় জীবনের ঝুঁকি বড় লাইট পোস্টে ল্যাম্প থাকে রাস্তাতেও যাতে অসুবিধা হয় না খুব ভালো লাগে বা কেউ যখন কাজকর্ম রুজি থাকে না তখন একটু ঘুরতে বেড়াতে যায় হ্যাঁ যখন বিদ্যুৎ চলে যায় না ঘুরতেও পারা যায় না কাজকর্মও করা যায় সাপ ব্যাঙ এসব নানান পোকামাকড়ে খুবই ভয় লাগে তাই বিদ্যুৎ আমাদের খুবই প্রয়োজনীয় বিদ্যুৎ না ছাড় থাকলে আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় সবকিছু বিদ্যুতের একটা বিমারি যদি ঘরে থাকে তার জন্য তো সবসময় একটা পাখা দরকার বা তার অক্সিজেন দরকার এমনও অসুস্থ হয়ে থাকে বিদ্যুৎ না থাকলে তার জীবন নিয়ে খেলা হয়ে যায় সেই জন্য আবেদন করি বিদ্যুৎটা যেন সরবরাহ হওয়ার ভালোভাবে থাকে